পশ্চিমবঙ্গের কমেডি ইভেন্টগুলির মধ্যে অন্যতম হল ব্ল্যাক ডগ এবং পারফরমার্সদের মধ্যে যদি কাউকে দেখা যায় তাহলে সুজিত চ্যাটার্জী অয়ন চ্যাটার্জী এরাই বিখ্যাত পশ্চিমবঙ্গের স্ট্যান্ড আপ কমেডি ক্লাবগুলির মধ্যে কিছু হল টপ ক্যাট সি সি ইউ ম্যাড বি কমেডি ক্লাব ক্যালকাটা কমেডিয়ান্স ক্যালকাটা কমেডি কাম্পানি ইত্যাদি